পশ্চিম মেদিনীপুরে প্রধান কৃষি কাজ হচ্ছে চাষবাস চাষবাসের উপরে মানুষ অনেক নির্ভর করে থাকে শীতকালে যেমন আলু চাষের জন্যে মানুষ সেখান থেকে অনেক টাকা ব্যয় করে কিন্তু তারা অপেক্ষা করে সেচ জমির আলু চাষ থেকেই মোটা টাকা ইনকাম করা আমাদের এই দেশ থেকে বাংলাদেশে আলু হয় সেখানে মোটা টাকা ইনকাম হয় শীতকালে ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি গাজর এসব চাষ হয় আর গরমকালে সে সব অনেকরকম তো সবজি আছে চাষবাস হয় বেকারত্বর ক্ষেত্রে মানুষ অনেক বেকারত্ব চাকরি খুঁজেও চাকরি পায় না বেসরকারি চাকরিও খুঁজে কিন্তু সে না পেলে সে ব্যবসাতে সে নির্ভর হয় আমাদের কাছ থেকে আলু কিনে ফাঁকে বিক্রি করে সেটাও একটা ব্যবসা করে কিন্তু চাষবাসে চাকরির উপরে নির্ভর করলে কিন্তু সেটা তো হবে না চাকরি বেসরকারি বা সরকারি চাকরি তো এখন খুব কম সে চাকরির ক্ষেত্রতে মানুষ কি করে ওইজন্য ধান বা আলু এই সব ব্যবসা শুরু করে